হ্যাঁ বলুন জুতো হ্যাঁ খাদিমস আছে তারপরে তোমার বাটা প্যারাগন সব কোম্পানিরই জুতো আছে ও আপনি আপনার থেকে ধরুন খাদিমসের কীটো জুতো নিতে গেলে আপনার জুতো ওই তিনশো টাকার মতো দাম পড়বে ও নিলে এক বছর এক বছরের ওপর মোটামুটি লাস্টিং চলবে জুতোগুলো খুব ভালো জুতো কোম্পানির সোলও খুব ভালো ওই প্যারাগন প্যারাগনগুলোর তোমার হয়ে যাবে দুশো আশি আছে এরম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন আসলে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সোলও খুব ভো খুব ভালো প্যারাগন কম্পানিও খুব ভালো

হ্যাঁ এও এও চলবে কারণ হ্যাঁ হ্যাঁ খুব ভালো কোম্পানি খুব ভালো কোম্পানি হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব ভালো সোল আমার দোকান খোলা থাকে হ্যাঁ খোলা থাকে সকাল আটটার সময় দোকান খোলা হয় আর বারোটায় ব বন্ধ হয় আবার বৈকাল চারটায় খোলা হয় রাত নটায় বন্ধ হয়

ঠিক আছে